আমি প্রথমে খুব ছোটবেলায় সাঁতার শিখেছিলাম সাঁতার শিখতে গিয়ে আমার প্রথম স্ট্রোক হল জলের মধ্যে উবু হয়ে বসে হাত দুটো গেঁড়ে পা দুটোকে নাড়াতাম তারপর একটু একটু করে আসতে আসতে জলের মধ্যে সরে সরে যেতাম এইভাবেই আমি প্রথম সাঁতার শিখেছি আর জলে আমার ভীষণ ভয় ছিল তার কারণ জলে সাপ টাপ থাকে হয়তো আমার সাপ পায়ে কামড়ে দেবে বা পায়ে বেজিয়ে যাবে আমি ছাড়াতে পারব না বা জলের মধ্যে একটু দূরে চলে গেলে আমি হয়তো হাবুডুবু খেয়ে জলের মধ্যে ডুবে যাব এই রকম বিভিন্ন কারণেই আমার জলে ভীষণ ভীষণ ভয় ছিল আমি জলে নামতেই প্রথম প্রথম ভয় করতাম আমাকে প্রথম সাঁতার শিখিয়েছে আমার দাদুভাই দাদুভাই স্নান করতে যাওয়ার সময় আমাকে নিয়ে যেতেন আমার হাতে করে ধরে আমাক তার হাত দুটোর মধ্যে আমি হাত দুটো চেপে ধরতাম ধরে পা দুটো জলের মধ্যে নাড়াতাম এরকম নাড়তে নাড়তে নাড়তে নাড়তে আমি একদম সাঁতার শিখে ফেলেছি